আমার মনে হয় আমার রাজ্য আর্থিক খাতের দিকে কিছুটা এগিয়ে কারণ সরকারের বিভিন্ন রকম প্রকল্প যেমন বাড়ির জন্য আবাস যোজনা শৌচাগার নির্মাণ তাছাড়াও রাস্তাঘাটের দিকেও অনেকটা এগিয়ে পথশ্রী প্রকল্প তাছাড়াও ছোটো ছো্টো ছেলেমেয়েদের জন্য বিভিন্ন রকম প্রকল্পের সুবিধা আছে যেমন কন্যাশ্রী প্রকল্প মেয়েদের জন্য তাছাড়াও সবুজ সাথী প্রকল্প সমস্ত ছেলেমেয়েদের জন্য